হ্যাঁ আমাদের স্কুলে অতিরিক্ত পাঠ্যক্রমিক কার্যক্রম আছে যেমন কি একটি লাইব্রেরি ও ওই লাইব্রেরিতে আমাদের কিন্তু গল্পর বই বা অন্যান্য বই থাকে তার সাথে সাথেই আমাদের যেমন কি ইতিহাস ভূগোল বা অন্য অন্য অনেক পড়ার বা সে অতিরিক্ত কার্যকরী আছে যেমন আমাদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হয় যেমন কি একশো মিটার রান বা দুইশো মিটার এবং পুরষ্কারে থাকে সেগুলো পুরষ্কারে থাকে ট্রফি কিছু বই এবং অন্য অন্য

টিফিনের পরেই এতে অংশগ্রহণ করি